না আমি এখনও অবধি বাংলা ভাষায় কথা বলতে আর লিখতে সেরকম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইনি আমার বাংলা ভাষা মাতৃভাষা বাংলা তো ছোটো থেকে বাংলা শিখেছি বাংলা বলছি ছোটোবেলায় একটা সমস্যা হতো পরিবারে যে কঠিন সম্পর্কগুলো হয় সেগুলো বলতে পারতাম না ঠিকমতো তার পরে লিখতে পারতাম না মায়ের কাছে শিখেছি মাস্টারের কাছে শিখেছি এখন আমি বড় হয়ে সেই ছোটো ছো ভুলগুলো শুধরে নিয়েছি এখন আমার সব কিছুই বাংলাতে পড়াশুনা সবার সঙ্গে কথা বলা সব কিছুই বাংলায় করতে হয় মোটামুটি বাংলা পারি সেরকম ভুল হয় না হয়তো পরিবারে যে কঠিন সম্পর্কগুলো এখনও আছে সেগুলো বুঝতে পারি না কিন্তু বলতে পারি আর কঠিন সম্মুখীন সমস্যার সম্মুখীন বলতে পারি না এরকম হয়নি যেহেতু আমার বাংলা তাই পরিষ্কারভাবে বাংলাটা আমি বলতে পারি